বাইকের যত্ন নেওয়া অবশ্যই আমি একটি গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করে থাকি বাইকের যত্ন নেওয়া আমার কাছে দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে হয়ে গড়ে উঠেছে বর্তমান সময়ে সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করা যেমন আমার কাছে আবশ্যিক ঠিক একই রকমভাবে বাইক পরিষ্কার করাটি আমার কাছে এখন আবশ্যিক একটি কাজ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে আমি বাইকের যত্ন নেওয়ার জন্য অনেক কিছুই করে থাকি সর্বপ্রথম আমি বাইকটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে থাকি তারপরে শ্যাম্পু বা সাবান দ্বারা আমার বাইকটিকে ভালো মতো করে ধুয়ে থাকি ধোয়ার পরে একটি শাইন স্ক্রাব কিনতে পাওয়া যায় দোকান থেকে সেইটির দ্বারা আমি আমার বাইকটিকে মুছে থাকি যার ফলে বাইকের রঙটি থাকে আমার সবসময় নতুনের মতো এবং চকচক করতে থাকে এবং বাইক চালানোর মাঝেমাঝে অবশ্যই ক্লান্তিকর হয়ে উঠতে পারে যখন আমরা কোনও লং রাস্তায় যায় তখন বাইকে একই ভাবে যাওয়ার ফলে আমাদের কোমরে লাগতে শুরু করে অথবা হাতে বা পায়ে লাগতে শুরু করতে থাকে এই কারণে আমাদের যখন কোনও লং রুটে যাই তখন আমাদের অবশ্যই উচিত মাঝেমাঝে থেমে একটু করে অবশ্যই বিশ্রাম নেওয়া প্রয়োজনমতো পাঁচ মিনিট বা দশ মিনিট করে বিশ্রাম অবশ্যই নেওয়া শরীরের পক্ষে ভালো কেননা একইভাবে যদি আমরা বাইক চালাতে থাকি তখন আমাদের হাত বা কোমরের সমস্যা হতে পারে এবং লং রুটের জন্য আমাকে অনেক কিছু অনুপ্রাণিত করে মাঝেমাঝে আমি দেখতে পাই টিভি শোতে যে অনেক বাইকার অনেক অনেক দূর পর্যন্ত বাইক চালিয়ে যাচ্ছেন এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছেন এই সমস্ত ভিডিওগুলি আমাকে অনুপ্রাণিত করে অতিরিক্ত বাইক চালানোর জন্য এবং বাইক চালানোর জন্য আমি অবশ্যই অনেকগুলি সতর্কতা অবলম্বন করে থাকি বাইক চালানোর জন্য অবশ্যই সকল ব্যাক্তিকেই সতর্কতা অবলম্বন করা উচিত কেননা সতর্কতা ছাড়া বাইক চালালে জীবনহানির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এবং যার ফলে প্রাণ সংশয় ঘটতে পারে বাইক চালানোর জন্য সর্বপ্রথম সতর্কতা যেটি গ্রহণ করতে হয় সেটি হচ্ছে হেলমেট হেলমেট অবশ্যই অনেক রকমের পাওয়া যায় হয়তো অনেকেই পুলিশের ভয়ে একটি কম দামি হেলমেট ব্যবহার করে থাকেন কিন্তু আমাদেরকে নিজের সতর্কতার কথা ভেবে অবশ্যই একটি ভালো মজবুত হেলমেট ব্যবহার করা উচিত বলে আমি মনে করে থাকি হেলমেট ছেড়ে সাথে সাথে আমাদেরকে বাইক চালানোর জন্য অবশ্যই গ্লাভস পরা উচিত কেননা হ্যাণ্ডেল ধরার সময় আমাদের হাত এমনিতেই স্লিপ করতেই পারে অথবা শীতের কারণে আমাদের হাত কাঁপতেই পারে যার ফলে বাইক চালানোর ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা বেড়ে যায় সেই কারণে আমাদের হাতে অবশ্যই গ্লাভস থাকা উচিত বাইক চালানোর সময় তাছাড়া জ্যাকেট অবশ্যই থাকা উচিত কেননা যদি আমরা কোনও কারণে পড়ে যাই তখন আমাদের শরীর ছেঁড়াছুঁড়ির হাত থেকে আমাদেরকে ওই জ্যাকেটটিই বাঁচাবে আবার আমাদেরকে বাইক চালানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আমাদের পায়েতে বুট জুতা অবশ্যই থাকে বুট জুতো না থাকলে আমাদের পা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এবং পড়ে যাওয়ার ফলে পায়ে আঘাত অনেকটাই জোরপ্রবণ লাগতে পারে সেই কারণে আমাদেরকে এই সমস্ত সতর্কতাগুলি অবশ্যই অবলম্বন করতে হয় এবং বাইক নিয়ে যখন আমরা কোনও লং ট্যুরে যাই তার আগে আমাদেরকে অবশ্যই বাইকটিকে চেক করে নিতে হয় বাইকের সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা যেমন ব্রেক গিয়ার ক্লাচ ইত্যাদি এই সমস্ত জিনিসগুলি আমরা যদি না সঠিক সময়ে চেক করতে পারি তখন আমাদেরকে গিয়ারের সমস্যা হওয়ার ফলে একটি বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে এবং যদি ক্লাচ ঠিকঠাক না কাজ করে তখন আমরা গিয়ার বদলাতে পারবো না তার ফলে বড় সড় অ্যাক্সিডেন্ট হতে পারে এই সমস্ত জিনিসগুলি আমাদেরকে অবশ্যই চেক করে নিতে হয় আগে থেকে এই সমস্ত সতর্কতাগুলি অবলম্বন না করলে আমাদের প্রাণ সংশয়ের আশঙ্কা যথেষ্ট পরিমাণে বেড়ে যায় এবং আমি মনে করে থাকি সমস্ত বাইকারদেরই এই সমস্ত সতর্কতাগুলি অবলম্বন করা অবশ্যই উচিত তা না হলে প্রাণ সংশয়ের ক্ষতি অবশ্যই বাড়বে একটি প্রাণ যাওয়া মানে শুধুমাত্র একটি প্রাণ যাওয়া নয় তাদের সম্পূর্ণ পরিবারের হাসি মুখটি কেড়ে নেওয়া এবং সমস্ত পরিবারে একটি দুঃখের ছায়া ডেকে আনা সেই জন্য সমস্ত বাইকারদের প্রতি অবশ্যই এটা উচিত যেন সতর্কতা অবলম্বন করে থাকেন